মিষ্টির তালিকাগুলি হলো যেমন জিলিপি কাজু বরফি কাজু কাতলি কালাকাঁদ হালুয়া রসগোল্লা ল্যাংচা তারপর রাজভোগ সন্দেশ পায়েস রসমঞ্জুরি সীতাভোগ তারপর রসমালাই অমৃতি লাড্ডু চমচম ছানা গজা ছানার জিলিপি ছানা ঝিল্লি কাঁচাগোল্লা লেডিকেনি তারপর লবঙ্গলতিকা তারপর মাহিম হালুয়া বোঁদের লাড্ডু বাদাম পাটালি পেঁড়া আনারস তারপর দুধপাক বালুশাহী বোঁদে রাবড়ি পান্তুয়া সোহন সোহান হালুয়া শনপাপড়ি খাজা রসকলি নিকুতি দরবেশ তারপর ক্ষীরকদম মিহিদানা চমচম